আমাদের রাজ্যে সরকার সব মানুষের জন্য একই ব্যবস্থা করেছে সে বড়লোক হোক আর গরিব লোক হোক সবার জন্য ব্যবস্থা একই ধরো কারোর কোনো অসুবিধা সুবিধা কিছুই যাই কিছু দরকারি হোক সব পুলিশ স্টেশন বা বি ডি ও অফিসে গিয়ে জানাতে পারি ধরো আমাদের ঘরে রাস্তায় যাচ্ছি যেতে যেতে একটা ফোন চুরি হয়ে গিয়েছে সেই ফোনটা চুরি হয়ে গিয়েছে এবারে আমরা পুলিশ স্টেশনে জানালাম পুলিশ সেটাকে হেল্প করল খুঁজে দিল ফোনটা ধরো কারোর বাইক হারিয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে বাইকটা রাস্তায় রেখেছে চুরি হয়ে গিয়েছে তাহলে আমরা পুলিশের কাছে গিয়ে জানাতে পুলিশ সেটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করেছে ধরো কোনো গাড়ি ভ্যান এগুলো রাখছে এগুলো চুরি হয়ে যাচ্ছে সব পুলিশের কাছে গিয়ে বলতে এবার লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের কোনো অসুবিধা ধরো কোনো কিছুর ধরো আমার একটা রেশন কার্ডের কোনো গণ্ডগোল হয়েছে সেগুলো আমরা বি ডি ও অফিসে গিয়ে আমাদের বি ডি ও অফিসে গিয়ে জানালে বি ডি ও অফিস থেকে আমাদের হেল্প করেছে হেল্প করে ধরো বধূ নির্যাতন একটা বাড়িতে সংসারে বউকে নিয়ে গণ্ডগোল হচ্ছে এবার সেইগুলোকে নিয়ে আমরা কোথায় যাব আমরা পুলিশের কাছে গেলাম হ্যাঁ গিয়ে জানালাম সেইগুলো জানালে ওরা ঠিকঠাক করে দেয় আইন ব্যবস্থা মানুষের সবার জন্যে একই তো সবাই বি ডি ও অফিস বা ওই পুলিশের কাছে গেলে হেল্প পায়